হ্যাঁ রাষ্ট্রে যেভাবে স্বাস্থ্য সেবার সুবিধাগুলিতে অতিরিক্ত ভিড়ের সমস্যার মোকাবিলা করেছে সেগুলি হল যেমন আমাদের আমাদের মহকুমা হসপিটালে বা বিভিন্ন রকমের কলকাতার হসপিটালগুলোতে যখন আমাদের শরীর খুবই অসুস্থ হলে যত যখন আমরা যাই ডাক্তার দেখাতে সেরকম গেলে ওরা ধর লাইন এলোমেলো বা কোনো সবাই এক জায়গায় ভিড় করছে বা কোনো কোনো রকমের ঝগড়া ঝামেলা হচ্ছে এরকম এরকম ওরা কী করে যে সিকিউরিটি গার্ড থাকে একজন না হলে দুজন দুজন না হলে তিনজন অনেক সিকিউরিটি গার্ড তারা দিয়ে তারা সারি মানে লাইন না লাইন তারা সোজা করে বা ইয়ে স্বাভাবিক দূরত্ব যেটা দূরত্ব আছে দূরত্বটা বজায় রেখে যে একজনের জীবাণু আরেকজনের গায়ে না যায় ফাঁক ফাঁক করে দাঁড় করিয়ে তারা লাইন লাইনটা সোজা করে তারা ডাক্তারের এক এক জন করে পাঠায় বা পাঁচ জন করে বা দু জন করে তিন জন করে এরকম করে পাঠায় এটা এটা আমরা এরকমভাবে যেসব এ আছে রাষ্ট্রের স্বাস্থ্যসেবাগুলো যেগুলো আছে সেগুলো এইভাবে মোকাবিলা করা হয় সারি এবং নিরাপত্তা হিসেবে আমার মনে হয়